হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হুম ওরা কজন থাকবে ঘরে কজন আছে বয়স্ক মা বাবা আর ভাই তাই তো

ও ও তাহলে মা বাবাকে দেখার জন্য তুমি একটা আয়া নিয়োগ করতে চাইছ তাই তো বেশ তো ওদের কি মানে শুধুমাত্র খাওয়ানো দাওয়ানোই করতে হবে না আরো কোনও কাজ করতে হবে কিন্তু দাদা আমি কিন্তু ওই মানে চান করানো তারপর মলমূত্র পরিষ্কার কিন্তু আমি করতে পারব না ঠিক আছে আপনার মা কি সেরকম অবস্থা যে বিছানায় বাথরুম করে হ্যাঁ হ্যাঁ ধরে নিয়ে যাওয়াটা আমি করতে পারব ঠিক আছে ধরে নিয়ে যাওয়াটা আমি করতে পারব ঠিক আছে বেশ সেটা আমি করে দেব সেটা চাপ নেই তো আপনি তার জন্য কত টাকা পার ডে প্রতিদিন দিতে পারবেন

মাসে বারো হাজার ছুটিটা কি দুদিন করলে ভালো হত না

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা বারো হাজার মাইনেটা তাহলে আরেকটু বাড়ালে আরেকটু বাড়ালে ভালো হত ও ঠিক আছে বেশ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অসুবিধা কিছু হ্যাঁ আপনার ডিউটি টাইমটা কতক্ষণ লাগবে আপনার সকালবেলা থেকে হুম হুম অনেকগুলি ব্যাপার এই টাইমটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে আচ্ছা শুনুন আমি একটু টাকাটা এই কারণেই বেশি নিই তার কারণ নিষ্ঠার সঙ্গে কাজ করি বুঝলেন তো আর আমার হচ্ছে ওই ফাস্টএডের সার্টিফিকেট কোর্সও করা আছে যার ফলে কিন্তু মানে আপনার মায়ের যদি কোনও অসুবিধা হয় সেটা কিন্তু মানে আমি কিন্তু মানে প্রাথমিক চিকিৎসাটা কিন্তু আমি তাকে পারব ঠিক আছে হুম হুম বেশ কবে থেকে শুরু হবে ঠিক আছে এবারে পরশু থেকে তাহলে মোটামুটি আরম্ভ করব দেখি একটু কথা বলি আচ্ছা আর আপনার বাড়িটা কোন জায়গায় সেটাই জানা হল না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে পরশুদিন আমি যাচ্ছি হ্যাঁ বেশ ঠিক আছে রাখছি হুম